আমি লাইব্রেরি বলতে আমার কলেজে থাকা লাইব্রেরি ছিলো সেখানে আমি রোজ যেতাম ওখানে পড়াশোনা করতে আমার বাড়িতে নিজে নিজেস্ব কোনো লাইব্রেরি নেই কিন্তু আমার দাদুর একটা লাইব্রেরি ছিলো ওই লাইব্রেরি থেকে আমরা বই নিয়ে সব পড়তাম আর আমার স্বপ্নের লাইব্রেরি বলতে আমার নিজের নিজস্ব আলাদা ভাষার বই পড়তে খুব ভালোবাসি আমার দাদু পাতি বাংলা ভাষায় বই পড়তেন আর আমার অনেকগুলো ভাষা জানা আছে তো সেই হিসাবে আমি ওই ভাষার আলাদ আলাদা বই পড়ি তো এটাই আমার কাছে লাইব্রেরির সম্পর্কে ধারণা